আমার রান্নার গোপন উপকরণ বলতে আছে কুকমির মিট মশলা যেটা আমি খুব বেশি পরিমাণ রান্নাতে ব্যবহার করি যখনই কিছু রান্না করি তখন আমি মিট মশলা ওই মিট মশলা ব্যবহার করি কারণ আমার ওই মিট মশলাটার স্বাদ খুব ভাল লাগে এবং এছাড়াও আমার বাড়ির লোকেরাও বা আমার হাতের রান্না যারা খেয়েছে তারাও ওই মিট মশলা দিয়ে খাবার পর রান্না করার পর ওই যে খাবারটা খেয়ে তারাও খুব নাম করেছে যখন আমি মাংস করি তখন আমি প্রথম মশলাটাকে কষে নিয়ে তায়ে ওই কাঁচা মাংসটা তুলে দিয়ে মাংস ত আলু সব দিয়ে সেটাকে কষে নিয়ে নামানোর ঠিক আগের মুহূর্তে আমি ওই মিট মশলা দিয়ে হালকা করে নামিয়ে নিই এরপর ওটা যখন পরিবেশন করি সবাই সেটা খেয়ে খুব তৃপ্তি পায় এবং সবাই এরকমভাবেও জিজ্ঞাসাও করে থাকে খুব নাম তো করেই তাছাড়াও জিজ্ঞাসা করতে থাকে বৌমা তুমি রান্নাটায় কী দিয়েছ যে এত বেশি স্বাদ হয়েছে এছাড়াও কেউ কেউ জিজ্ঞাসা করে যে দিদি তুমি রান্নাটা কী দিয়ে করেছ যে এত বেশি স্বাদ হয়েছে ওটাই আমার গোপন উপকরণ এছাড়াও আমি কখনও একবার শুক্তো রান্না করেছিলাম সেই শুক্তোতে আমি সব কিছু প্রথমে ভেজে নিয়ে তারপর সেটাকে মশলা কষে নিয়ে সবকে একসাথে মিশিয়ে নামানোর ঠিক আগে মিট মশলাটাকে উপরে হালকা করে ছড়িয়ে নিয়েছিলাম এবং তারপর খাওয়ার সময় যখন আমি সেটা পরিবেশন করেছিলাম সবাই সেই রান্নাটা খুবই নাম করছিল এমনিতেই শুক্তো খেতে আমার বাড়ির লোক খুবই পছন্দ করে তাছাড়াও শুক্তোর স্বাদও খুব ভালো হয় শুক্তো খাওয়াও অবশ্য ভালো তাছাড়াও সেদিন শুক্তোর স্বাদটা আরও বেশি ভালো হয়ে গিয়েছিল ওই মিট মশলার কারণে এবং সেদিন বাড়ির সকলে খুব নাম করেছিল এই কা মিট মশলা দিলে রান্নার স্বাদ খুব বেশি বেড়ে যায় আপনি যে কোনো উপকরণে খাবা খাবার দ্রব্যে ওই মিট মশলা ব্যবহার করতে কিছু ক্ষেত্রে যদি আপনি চাউমিন রান্না করছেন সেই ক্ষেত্রেও মিট মশলাটা ব্যবহার করতে পারেন চাউমিনের মশলার পরিবর্তে আমার মনে হয় মিট মশলার স্বাদ খুবই সুস্বাদু তাই আপনি যে কোনো রান্না করার সময় মিট মশলাটা ব্যবহার করতে পারেন তা বলে কোনো কিছু ভাজছেন তাতে মিট মশলা দেবেন এরকম নয় কিন্তু তরকারি করা বা চাউমিন করা মাংসের ঝোল করা এই সব ক্ষেত্রে আপনি মিট মশলাটা ব্যবহার করতে পারেন এর ফলে রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যাবে